সত্যি কথা বলতে বাংলা ভাষা বলতে আমার খুব একটা অসুবিধা হয়নি কারণ বাংলা ভাষা হচ্ছে আমার মাতৃভাষা কিন্তু আমি যে জেলায় বসবাস করি সেটা হচ্ছে পুরুলিয়া জেলা এই জেলার ভাষাই হচ্ছে বাংলা ভাষা কিন্তু এই জেলার আসেপাসে যেসব জেলাগুলো আছে যেমন ঝাড়খণ্ড আসেপাসে উড়িষ্যা তো ওইসব জেলার মানুষরা এখানে কর্মসূত্রে আসার ফলে বাংলা ভাষার সাথে ওদের ভাষাটাও কিন্তু মিলিত হয়ে গেছে কিছু উড়িষ্যার মানুষরা এখানে কর্মের জন্য এসেছে তো বাংলা ভাষাতে ওরা উড়িষ্যার ভাষা প্রচলন হয়েছে ঝাড়খন্ডের মানুষরা যেমন এখানে কর্মসূত্রে এসছে তো বাংলা ভাষার সাথে হিন্দি ভাষারও প্রচলন হয়েছে এবং কিছু নন বেঙ্গলি মানুষরা যখন এখানে বসবাস শুরু করেছে কর্মের সূত্রে যার ফলে তাঁরা হিন্দি ইংলিস এসব ভাষারও প্রচলন হয়েছে আর বাংলা ভাষা ছাড়াও পুরুলিয়ার মধ্যে আদিবাসী ভাষা আছে কুড়মালি ভাষা আছে আরও অজ সাঁওতালি ভাষা আছে এবং এসব ভাষাতে পুরুলিয়াতে কিছু নিজস্ব লৌকিক সংস্কৃতি বা গানও লেখা আছে যেমন ঝুমুর টুসু এই সাঁওতালি কুড়মালি ভাষাতেই কিন্তু গাওয়া হয় বাংলা ভাষাতে খুব একটা কিন্তু গান পুরুলিয়াতে নেই